আপনার কাছে মানে কীরকম ফল আসছে একটু দেখান এই আ আপেল কত করে আচ্ছা দাম কিন্তু অনেক বেশি দাদা দাম কিন্তু অনেক বেশি মানে গ্রীন আপেলের ও মানে ভালো হবে কোয়ালিটি ভালো তো আচ্ছা ঠিক আছে আপনি বরং ঠিক আছে বলছি একটু দাম কি কমানো যাবে না টু ফিফটির মধ্যে আন আনলে